হ্যাঁ একটি বিভিন্ন ভাষা বলতে আমি একটি আমার একটি আত্মীয়র বাড়ি গিয়েছিলাম দার্জিলিংয়ে তা দার্জিলিংয়ে গিয়েছিলামও ঘুরতে ঘুরতে গিয়ে দেখলাম সেখানে বেশ বিহারিদের বসবাস তা দেখলাম বিহারিরা এমন হিন্দি বিহারি আমি এমনি বাংলা ভাষায় কথা বলি আর বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষা বুঝতে পারি কিন্তু এখন এমনি হিন্দি এমনি হিন্দি ভাষা কথা বললে আমি কিছুটা বুঝতে পারি বলতে পারি না অবশ্যই কিন্তু কিছু আমি বুঝতে পারি যে বুঝতে পারি হিন্দি ভাষা কিন্তু বিহারিদের যে বসবাস যে বিহারিরা যে ভাষায় কথা বলে টানটানভাবে সে ভাষা ধরার কোনো সাধ্য নেই কারুর সে ভাষা আমরা বলতেও পারি না ওই বিহারিদের ভাষা বলতে পারি না তবে আমি যে আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম সেই আত্মীয়টা আমার শিখিয়ে দিয়েছিলো যে এইভাবে কিছু কিছু কথা বলে তাদের সঙ্গে ঘুরতে যেতাম খেলতে যেতাম বেশ ভালোভাবে ঘুরতাম